আজ ভারত যে সবচেয়ে উল্লেখযোগ্য কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সবচেয়ে ভয়াবহ হল করোনা ভাইরাস যাকে আমরা কোভিড নাইনটিন বলেও জানি এই করোনা ভাইরাস ভারতে হওয়া সবচেয়ে বড়ো ভয়াবহ ভয়াবহ চ্যালেঞ্জ যা ভারত সরকার ও বিভিন্ন সব রকমের দেশে সব দেশেই এই ভাইরাসের ছড়া ছড়ি হয়ে গেছে এক দেশ থেকে আর এক দেশের নাগরিকদের মাধ্যমে এক মানুষ থেকে আরেক মানুষের মধ্যে ছড়িয়ে গেছে এই ভাইরাস ভারতে প্রায় অনেক মানুষই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে অনেক মানুষ আক্রান্ত হয়েছে এই এই ভাইরাসের কোনো ভ্যাকসিন বা কোনো ওষুধ এ ভাইরাসের তৈরি হয় নি কোনো দেশেই তারপর ভারত সরকার আস্তে আস্তে এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করলো ফাস্ট ডোজ সেকেন্ড ডোজ থার্ড ডোজ সব ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত প্রত্যেকটা মানুষকেই এই এই ভ্যাকসিন দিয়ে এ ভাইরাস মুক্ত করা হতো ভারতের কাছে এটি হচ্ছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ভারত সরকার এই চ্যালেঞ্জটিকে খুব ভালোভাবেই মোকাবেলা করতে পেরেছে আজ আমরা করোনা আজ ভারতের মধ্যে করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব নেই কারণ ভারত সরকার তা একেবারে হাটিয়ে দিয়েছে